হ্যালো বলুন হ্যাঁ হ্যাঁ বলুন হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ বলছি

কাল সাড়ে দশটার মধ্যে আসতে পারবেন আচ্ছা আমি নামটা লিখিয়ে দিচ্ছি আমার কাছে আসুন তারপর আমি ভালোভাবে দেখছি দশটার পরে এলে ভালো হতো দশটার পরে

হ্যাঁ হ্যাঁ আচ্ছা বেশ রাখছি আচ্ছা বেশ রাখছি হ্যাঁ হ্যাঁ